আমি আপনার দোকানের একটা কাস্টোমার বলছি আপনি কি হালদার স্টোর্স থেকে বলছেন হ্যাঁ বলছি আপনার দোকান থেকে একটা বুট নিয়েছিলাম তো নেওয়ার পরে চারদিকময় এটা শুনলাম বন্ধু বান্ধবরা বলছিলো বা একটু আমি অনলাইনে দেখলাম কেন আপনার দোকান থেকে জুতোর দাম বেশি হয়ে গেছে হ্যাঁ সেরকম যদি হয় তাহলে আমাকে তো ঝামেলার মধ্যে পড়তে হলো একবার গেলাম কিনতে আবার যাবো ডিসকাউন্ট নেওয়ার জন্য তো বহুত সমস্যাকর হয়ে গেলো এটা হুম তা আপনার আপনার ওখানে কোন সময় গেলে ফাঁকা পাবো আচ্ছা আপনি যদি আমাকে ফোন আপনি যদি ডিসকাউন্ট আমাকে ফোন পেতে পাঠিয়ে দেন বা গুগল পেতে পাঠিয়ে দেন খুব ভালো হয় হুম তা সেরকম হলে আমি আপনাকে বিলটা ওয়াটসঅ্যাপ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এতো করে বলছে যখন তাহলে আমি যাচ্ছি ওখানে